সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অর্থনীতিতে বহুল পরিমাণে বিকাশ এসেছে কারণ পূর্বে ভারতে বৈদেশিক ব্যবসায়ীদেরকে সহজেই ঢুকতে দেওয়া হত না তার কারণে ভারতের অর্থনৈতিক বিকাশ ব্যাহত এবং ভারতীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসাতে মনোপলি সৃষ্টি করেছিল নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াত এর ফলে আমাদের ভারতের বিকাশ সাধারণ মানুষেরও সামাজিক জীবনে বহুত বহুল পরিমাণে অসুবিধার সৃষ্টি হত কিন্তু বর্তমানে ভারতে বৈদেশিক সংযোগ আরও সুগঠিত হওয়ায় এবং বিমানপথ বন্দর নতুন নতুন তৈরি হওয়ায় আমাদের ভারতে অর্থনৈতিক যে ব্যবসাগুলি সেগুলি আরও বহুল পরিমাণে সুন্দর হয়েছে এবং অন্যদিকে আমাদের যে চা শিল্প তারপর পাট শিল্প এবং লৌহ শিল্প খনিজ শিল্প নতুন নতুন খনিজ আবিষ্কার প্রভৃতির কারণে আমাদের ভারতের অর্থনৈতিক দিকগুলি সুদৃঢ় হয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পাট শিল্প চা শিল্প খনিজ শিল্প মশলা শিল্প চন্দন কাঠের শিল্প প্রভৃতি এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং ডিজিটালাইজড পেমেন্ট ইত্যাদির কারণে আমাদের আর্থিক খাতে সহজেই অর্থ জমা পড়ছে এবং অর্থ ওঠানোও যাচ্ছে